পশ্চিমবঙ্গ বিভিন্ন সংস্কৃতির ও উৎসবের দেশ এই পশ্চিমবঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই রয়েছে যেগুলির মাধ্যমে মানুষকে বিনোদন মানুষকে মধ্যে বিনোদনের সৃষ্টি করা যায় যেমন বিশেষ যেমন ন্যাশনাল চিল্ড্রেন্স ডে থিয়েটার ফেস্টিভ্যাল ন্যাশানাল থিয়েটার ফেস্টিভ্যাল হোলি এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সাংস্কৃতিক যেমন হচ্ছে ডোভার লেন মিউজিক ফেস্টিভ্যাল এছাড়াও আরও অনেক উৎসব রয়েছে যেগুলি মানুষ একত্রিত মিলিত হয়ে পালিত পালন করে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান ও সংস্কৃতি এছাড়াও বিভিন্ন খেলা রয়েছে যেগুলি মানুষকে বিনোন মানুষকে দিনের শেষে বিনোদন দেয় মানুষ মানুষের অবসর টাইমে বিনোদন বিনোদন দেয় এই সমস্ত জিনিসপত্রগুলি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এসমস্ত একাধিক সংস্কৃতির উল্লেখ পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে এসমস্ত সংস্কৃতিগুলি মানুষকে বিভি মানুষকে বিনোদন বিনোদন করে বিভিন্নভাবে মনোরঞ্জন মনোরঞ্জন দেয় মানুষ মানুষকে অবসর সময়ে মানুষ বিভিন্ন কাজ পায় এই সমস্ত জিনিসগুলির মাধ্যমে